আমি মনে করি না যে রান্না করাটাই শুধুমাত্র মহিলাদের কাজ বর্তমানে মহিলারা শুধু রান্না করেন না তারাও নিজেকে বিভিন্ন কাজে নিযুক্ত করেছে যেমন বিভিন্ন রকম হাতের কাজ কেউ কেউ বিভিন্ন বেসরকারি স্কুলে পড়ানো কেউ সেলাইয়ের কাজ কেউ তামার কাজ ইত্যাদি বিভিন্ন রকম কাজ করে স্বনির্ভর হতে চায় বর্তমানে মহিলারা আগের দিনের মতো শুধু ঘরে বসে রান্না করতেই চায় না তারাও পুরুষদের মতো বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে ভালোই টাকা রোজগার করে যাতে তারা ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা দিতে পারে ভালোভাবে মানুষ করতে পারে ভালো স্কুলে পড়াতে পারে বিভিন্ন জিনিস তাদের শেখাতে পারে বর্তমানে পুরুষেরাও মহিলাদের মতো বাড়িতে রান্না করেন তবে সেটা সময় বিশেষে যখন দেখেন যে তার বাড়ির মহিলাকে বিশেষ কাজে বাড়ির বাইরে যেতে হয় তখন বাধ্য হয়েই পরিবারের পুরুষেরা রান্না করে থাকেন